হ্যাঁ নমস্কার আপনি কি ফটো তোলেন ও আর ফটো করেন তো মানে অ্যালবামের কাজও কি করেন ও আচ্ছা তো আমার একজন ফটোগ্রাফারের দরকার ছিল আর কি আমরা হ্যাঁ আমরা ওই একটু দার্জিলিং ট্যুরে যাব আপনি কি আমাদের সাথে যেতে পারবেন একটা ওখানে প্রোগ্রামে আমাদের ফ্যামিলির প্রোগ্রাম রয়েছে ওখানে আপনাকে কিছু ফটো শ্যুট করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ সে বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমাদের সাথে আপনি যাবেন ওখানে আমাদের সাথেই থাকা খাওয়া করবেন আপনার রেট আপনি পেয়ে যাবেন তো আপনার ছবি তোলার পার ডে রেট কত আচ্ছা এইচ ডি কোয়ালিটি হবে তো আচ্ছা তো তাহলে আমাদের টিকিট রয়েছে চার ডিসেম্বরের চার তারিখ তো আপনার কি চার তারিখ ফাঁকা রয়েছে তো বলছি আপনাকে কি অগ্রিম বুকিং করতে হয় আচ্ছা আপনাকে কত অ্যাডভান্স দিতে হবে আচ্ছা পাঁচশো টাকা তো তো আপানার সাথে যে নাম্বারে কথা বলছি এটা এটাতে কি আপনার ফোন পে বা গুগল পে বা পে টি এম রয়েছে হ্যাঁ কারণ এখন এই মুহূর্তে তো আমার যাওয়া সম্ভব নয় তো হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে প্রবীর ওই ওই নামে করলে হবে ডেটটা চারই ডিসেম্বর যাব কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে ডিসেম্বরের ছ তারিখ

হ্যাঁ তো আপনার সাথে কি আর কি কেউ যাবে আচ্ছা একশোটার মতো ছবি তোলা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ রাখছি